প্রযুক্তি ও ইন্টারনেটে উত্থানের সাথে বাংলাভাষার ব্যবহার নানাভাবে পরিবর্তিত হয়েছে এবং বিভিন্নরকম চলতি শব্দের ব্যবহার বিভিন্ন স্থানীয় আঞ্চলিক শব্দের প্রয়োগ বিভিন্নরকম সাধুভাষারও প্রয়োগ হয়ে থাকে এবং বর্তমান সময়ে এই বিভিন্ন প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে এ এ প্রান্ত থেকে ও প্রান্ত মানুষের মধ্যে এই কথাবাত্রার চালাচালি তথা কথা বথা আদানপ্রদান হয় যার মাধ্যমে এই ভাষাগুলি আদানপ্রদান হয়ে থাকে